আমার বাড়ির আশেপাশের এলাকাগুলিকে হাইজিনিক রাখার জন্য আমি সব প্রত্যেককেই বলব যাতে শৌচালয় প্রতিটা বাড়িতেই বানানো হয় ফাঁকা জায়গায় শৌচকর্ম না করা হয় কোথাও জল জমতে দেয়া যাবে না জল জমার ফলে মশা মাছি নানারকম ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে এর থেকেই আমাদের নানারকম রোগের সৃষ্টি হয় যেমন ম্যালেরিয়া ডেঙ্গু সবসময় বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাবার আগে আমাদের সবসময় সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতে হবে রাত্তেবেলা শোয়ার সময় আমাদের মশারি টাঙানো অবশ্যই উচিৎ এই ব্যাপারে আমি নিজেও সচেতন থাকব এবং অপরকেও সচেতন করব